হ্যাঁ কে বলছো হ্যাঁ হ্যাঁ বলুন বলুন ওই ওইগুলো দাম আপনার পড়বে তিনশো টাকা করে হুম কম বলতে দেখুন আপনি দোকানে আসুন এবার অনেক জিনিসপত্র নিলে অবশ্যই তো আপনার দাম একটু কমই নোবো ও হো হ্যাঁ হ্যাঁ আচ্ছা

হ্যাঁ মোটামোটি আপনি যদি আসেন তাহলে তো অবশ্যই কম জম করে দোবো আপনি তাহলে কবে আসবেন হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ কালকে তো দুপুরবেলা দাদা আমার সকাল আটটা থেকে দোকান অবশ্যই খোলা থাকে আর সারা দুপুরই খোলা থাকে রাতের আটটা পর্যন্ত বর্ষা সিলিং ফ্যানগুলো পড়বে আপনার প্রায় দেড় থেকে দু হাজার টাকার মতো হাইস্পিডগুলোতে দাম একটু বেড়ে যাবে একটু দেখতে হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সুইচ তো সুইচ সব রকম সুইচ অ্যাভেলেবেল থাকবে বিভিন্ন নানা রকম স্টাইলিশ সুইচ এখন যেগুলো নতুন উঠেছে সবই থাকবে আমার দোকানে হ্যাঁ ড্রিল মেশিন তো আছে আমাদের তবে যে ড্রিল মেশিন কি আপনি নেবেন আপনি তো লোক দিয়ে আচ্ছা না দেখছি তাহলে ক কত পড়বে আপনার দু হাজার টাকার মতো পড়বে হয়তো ঠিক আছে আপনি কালকে আসুন সকালবেলা আপনার সাথে বসে আর কি কথাবার্তা হবে রাখচি হ্যাঁ দোকানে একটু চাপ আছে হ্যাঁ হ্যাঁ আসুন কথা হবে রাখছি